হ্যালো আমি একটা ফোন কিনতে এসছি নোকিয়া নোকিয়ার এই ন হাজার টাকার ভিতরে একটা ফোন কিনবো আমার ফোনটা তো খারাপ হয়ে গেছে আমি জানি না তো কি ভালো জানি না তো কী ফোন নাম বলুন আচ্ছা

দাম কতো ওইগুলোর দাদা ওইগুলোর দাম কতো আচ্ছা এগারো হাজার আচ্ছা আচ্ছা দাদা চার্জার দিবেন এর সঙ্গে গ্যারান্টি কত দিন গ্যারান্টি তো আচ্ছা আচ্ছা আচ্ছা আর দোকানটা তালে কতক্ষণ কীরকমভাবে কখন খোলা থাকে

আচ্ছা আচ্ছা আচ্ছা থাক রাখছি দাদা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা রাখছি তাহলে হ্যাঁ ঠিক আছে